হ্যাঁ বলছি বলুন আচ্ছা আচ্ছা আমি সূর্যা হসপিটালে বসি আমি সপ্তাহে সোম মঙ্গল বুধ তিনদিন বসি বৃহঃস্পতি শুক্র বসি না শনি রবি বসি হ্যাঁ আগে থেকে নাম লেখাতে হয় আমার কম্পিউটার আমার কম্পাউন্ডার চেকিং নম্বর আছে আলাদা সে নম্বরে কল করে নামটা লেখাতে হয় হ্যাঁ দেখুন আপনি যদি বলেন যে বিলিরুবিন বেশি মানে জন্ডিসের লক্ষণ আপনাকে সবার প্রথমে জলটা একটু বেশি খেতে হবে ঠিক আছে হুম জলটাকে একটু নিয়ম মত বেশি খেতে হবে আর আপনি আখের রস একটু খাবেন পেঁপে পেঁপেটা একটু পেঁপে দিয়ে তরকারি নর্মাল কোনো মশলাপাতি ছাড়া একদম সেদ্ধ ঝোলের মতন হবে আর আপনি ডাবের জলও খেতে পারেন এটা শরীরের জন্য ভালো আপাতত এইগুলো প্রেসক্রিপশান অনুযায়ী চলুন এই খাবারগুলো খান এগুলো আপনার অনেকটাই উপকার হবে না বাইরের খাবারটা একদমই খাবেন না দেখুন মাছ খেতে পারেন আমি মাংসর কথা বলব না মাছ খেতে পারেন কিন্তু মাছটাকে একদম সেদ্ধ মানে একদম পাতলা তরকারি করে আর অবশ্যই পেঁপে দেবেন সেই তরকারিতে ওটা আপনার হেলথের জন্য ভালো হবে কালকে কি বার বলুন তো কালকে বুধবার আচ্ছা হ্যাঁ অবশ্যই কালকে না অসুবিধা নেই আপনার নামটা লিখিয়ে দিলেই হবে আমার ফিজ হচ্ছে ছশো টাকা হ্যাঁ সেগুলো আমি হ্যাঁ হ্যাঁ টেস্টের জন্য আমি বলে দেব কোথায় করাতে হবে ওষুধ আপনি আমার সামনের দোকানেই পেয়ে যাবেন না না ভয়ের কোনো কারন নেই কিন্তু আগে আপনি আমার কাছে আসুন আগে দেখি আপনাকে চেকিংটা করে একটু দেখি যে কতটা বেড়েছে বা কিছু সেটা তো আমাকে দেখতে হবে বা বুঝতে হবে সেই অনুযায়ী আমি ওষুধ দেব ওই ওষুধে যদি আপনার কমে যায় ঠিক আছে নাহলে তখন আলাদা কোনো ব্যবস্থা নিতে হবে হ্যাঁ আগে নামটা লেখাবেন হুম পারলে আজকে রাতেই লিখিয়ে নেবেন হুম হ্যাঁ আসুন হুম